আমাকে যে কোনো শিশুর সে মানুষ হোক জীবজন্তুই হোক মানে শিশু অর্থাৎ একদম বাচ্চা তাদেরকে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে কি বলবো কুকুরের বাচ্চা যাকে বলা হয় আমার ভীষণ ভীষণ প্রিয়